আমাদের সম্ভবত পোলট্রি ফার্ম নেই তবে ঘরেতে দু একটা আমরা মুরগি মুরগি চাষ টাস করা হয় তা আমার পাশের বাড়ি একটা আমার কাকিমা আছে সেই কাকিমাদের অনেক বড়ো ধরনের একটা পোলট্রি ফার্ম আছে সেই ফার্মে অনেক পোলট্রি আছে মামিরা চাষ করে পোলট্রি ফার্মে যে মুরগিগুলো চাষ হয় তাদের অনেক রকমই রোগ আছে রোগ হয় তা সেই রোগ হলে তারা গলা ফোলে সেই রোগে গলা ফোলে চুন পায়খানা করে মাঝে মাঝে ঠোঁসা ফুলে যায় তাদের দই খাওয়ানো হয় শরীর ঠান্ডা করার জন্য এবং তাদের লতাপাতার রস খাওয়ানো হয় তাদের মাঝে মাঝে ভ্যাকসিনও দেওয়া হয় দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের তাদের ওষুধ ইনজেকশানের ভ্যাকসিন হিসাবে তাদের ব্যবহার করা হয় যাতে তারা মুরগিগুলো বেশ ভালো থাকে সুস্থ থাকে ঠান্ডা থেকে প্রতিরোধ করা হয় তাদের এমনি স্বাস্থ্যবান হওয়ার জন্য ম্যাশ ম্যাশের সাথে আরও অনেক রাসায়নিক কিছু দেওয়া হয় চাষ করার জন্য বেশ ভালো চাষও হয় এবং সেই মুরগিগুলোর থেকে অনেক টাকা উপার্জনও করে মামি শাশুড়িরা মামি শাশুড়িদেরও আছে এবং সেই সেখান থেকে আমরাও আমাদের যে মুরগি আছে এক দুটো তাদের থেকেও ওষুধ নেওয়া হয় তাদের ডাকা হয় আসে এসে ঘরে ভ্যাকসিনও দেওয়া হয় ওষুধপালাও দেওয়া হয় মুরগিগুলো খুব সুন্দর বড়োও হয় মাঝে মাঝে এবং দু তিন রকম চার রকম রোগ হয় তার জন্য অনেক ধরনের ওষুধপালা দিয়ে থাকে এবং সেগুলো থেকে মুরগিরা অনেক বেশ ভালো হয় এবং মাঝে মাঝে যখন ঠান্ডা হয় আসে তখন ঠান্ডার জন্য ওদের কয়লা ব্যবহার করা হয় যাতে গা টা বেশ গরম থাকে যখন আবার গরমের সময় তখন তাদের রোজ দিন লাল লাইট ব্যবহার করা হয় ওদের গা টা গরম থাকে এবং পাখা দেওয়া হয় বেশ টেবিল ফ্যান দেওয়া হয় বড়ো বড়ো তো পনেরো কুড়িটা টেবিল ফ্যান দেওয়া হয় ওদের গা টা ঠান্ডা রাখার জন্য বাইরে মাঝে মাঝে বাইরের হাওয়াও তাদের খাওয়ানো হয় আর জল দেওয়া হয় জলের সাথে দুটি দু থেকে তিন রকম পানির সঙ্গে তারা ওষুধ ব্যবহার করে যাতে তারা বেশ সুস্থ থাকে এবং সুস্থ বেশ ভালো থাকে এবং পোলট্রিদের পোলট্রিদের ভালো যত্ন সহকারে খাবার খাওয়ানো হয় তাদের দেখা হয় জল টল খাওয়ানো হয় এবং বেশ ভালো